পশ্চিম বর্ধমান ও পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা এটি গ্রীষ্মপ্রধান অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলভাবায়ু অতিভাবাপণ্য তাই এখানে গ্রীষ্ম এবং শীত উভয়ই অতিমাত্রায় দেখা যায় এখানে গ্রীষ্মকালীন উত্তাপ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন তাপমাত্রা প্রায় আট থেকে নয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায় ফলে এখানে শীত এবং গ্রীষ্ম উভয়ই অতিমাত্রিকভাবে অনুভব করা সম্ভব আমরা এখানে জলবায়ুকে অত্যন্ত মোনোক্রমভাবে উপভোগ করি এবং এখানে বর্ষা গ্রীষ্ম শীত শরৎ এবং হেমন্ত এই সবকটি ঋতুই মোটামুটি সম্পূর্ণভাবে উপভোগ করা যায় এই অঞ্চলের জলবায়ু অত্যন্ত শুষ্ক কারণ এটি পশ্চিমদিক থেকে আগত বায়ুর দ্বারা প্রভাবিত হয় এখানে সমুদ্র থেকে এটি প্রায় চারশো কিলোমিটার দূরবর্তী হওয়ায় এবং এই অঞ্চল মূলত পাথরযুক্ত লাল মাটির দ্বারা আবৃত হওয়ায় এখানকার জলবায়ুর মধ্যে বায়ুর মধ্যে বিশেষ করে জলের পরিমাণ অত্যন্ত কম থাকে যার জন্য শুষ্ক আবহাওয়া আমরা অনুভব করি তাই গ্রীষ্মকালীন এখানে আর্দ্রতা মোটামুটি তিরিশ শতাংশের নীচে বা তিরিশ শতাংশের আশেপাশে থাকে শীতকালীন আর্দ্রতা যথেষ্ট কম থাকে বর্ষাকালীন আর্দ্রতা পঁচানব্বই শতাংশ পর্যন্ত থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত পৌঁছে যায়